শিক্ষার্থীরা ছোটো থেকে বিভিন্ন ধরনের বৃত্তি পেয়ে থাকে যেমন একটা ক্লাসে উত্তীর্ণ হয়ে তার পরের ক্লাসের ধাপে এগোতে পারে সেরকম বিভিন্ন ধাপে এগোলে বেশি বেশি নাম্বার পেলে সেরকম সে বৃত্তি পায় মহিলা এবং ছাত্রদের জন্য অনেক রকম স্কিম আছে যেমন মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী এবং এইটে উঠলে সাইকেল এই ধরনের তারা স্কিম পেয়ে থাকে এবং ছেলেদের জন্য রয়েছে যুবশ্রী এবং তারাও এইটে উঠে সাইকেল পেয়ে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে থাকে এবং এছাড়াও যেমন যত পরের পর তারা বিভিন্ন উত্তীর্ণ পর্যায় উত্তীর্ণ হবে সেরকম তারা স্কিম পেয়ে থাকে এছাড়াও আরও যত উচ্চমাধ্যমিক স্তরে উন্নত উন্নত হবে সেরকম তারা স্কিম পেয়ে থাকে